হ্যাঁ আমি আমার স্কুলের লাইব্রেরিতে বহুবার গেছি সেখানে পাঠ্য বইয়ের পাশাপাশিও নানা ধরনের গল্পের বই ও অন্যান্য বইও পাওয়া যেত যা আমি বহুবার সেখান থেকে সংগ্রহ করে পড়েছি আমার নিজস্ব লাইব্রেরি বলতে আমার নিজের ঘরে বেশিরভাগই পাঠ্য বই তবে তার পাশাপাশি আমি নানা ধরনের হাসির গল্পের বই ভৌতিক উপন্যাস এবং কবিতার বই রাখার চেষ্টা করেছি আমার স্বপ্নের লাইব্রেরি আমি এমন এক লাইব্রেরি চাই যেখানে পৃথিবীর সমস্ত বড়ো বড়ো লেখকের বই থাকবে যে বই পড়ে আমি আমার মনের ইচ্ছাকে পুরণ করতে পারবো